আমি বেশিরভাগ মানুষের ছবি আঁকি প্রকৃতিও থাকে কোনোটা বাদ দিয়ে তো আর ছবি হয় না তাই এরপর মা ফিগার মানুষের বা যে কোনো আর কি এই সব পশু পাখির এই যে ছবি দিলে সেগুলোর মধ্যে একটা আলাদা রকম ছবি ফুটে আসে সেই জন্যই এগুলো দেওয়া এবং দেখতে আরও ভালো লাগে কিন্তু প্রকৃতির মাঝে এগুলো সবই বিভিন্ন আকারে বিভিন্ন কর্মর মধ্যে দিয়ে সেগুলোকে ছবিগুলো ফুটিয়ে তুলতে হয় তবে সেই একটা ছবি ভালোভাবে উঠে আসে প্রকৃতির মাধ্যমে সেগুলো দেখতেও খুব ভালো লাগে হুম তাই মোটামুটি এই সব ধরনের ছবিগুলো আঁকতে ভালোবাসি আমি